হ্যাঁ আমি পায়েল বলছি হ্যাঁ বলো হ্যাঁ আমিও ভাবছিলাম যে তোমাকে ফোন করবো এ ব্যাপারে কিছু কথা বলার জন্য তো তুমিই ফোন করলে ভালোই হলো তাহলে কি বলছিলে বলো তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কারণ এতো ছোটো ছোটো বাচ্চা ওদের তো একটু আসতে প্রবলেম হবেই এই রাস্তাঘাটে তারপর সেই দিনকে তো আরও গাড়ি ঘোড়া একটু বেশিই চলবে তো সেইজন্যে ওদের বাড়ির লোককে তো আসতেই হবে ওদের সঙ্গে তুমি বরং ওদেরকে একটু ওই কার্ড দিয়ে দাও হ্যাঁ ওইগুলোও তো ঠিক করতে হবে তাহলে তুমি বলো কিরকমভাবে করা যেতে পারে সেরকম তালে হ্যাঁ সকালে ওই যে একটু ফুল টুল তো নিয়ে আসতে হবে কারণ ওই যে যারা আছেন ব্যক্তিরা তাদেরকে তো ফুল দিয়ে একটু সাজাতে হবে ফোটোগুলো যেসব ফোটোগুলো আছে আমাদের ওইগুলো ফোটো সাজাতে হবে তারপর পতাকা উত্তোলনের একটা ব্যাপার আছে সেটার সময়টা আচ্ছা আমি তাহলে ওকে বলে দেবো ও যেন ও সবকিছু ঠিকঠাক করে দেবে ক্লাসরুমগুলো একটু ঠিকভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে হ্যাঁ ফুল দিয়ে তো সাজাতেই হবে কারণ না সাজালে তো সেইদিনকে ভালো লাগবে না না দেখতে তারপর ধরো বাইরে থেকে সব অভিভাবকরা আসবেন হ্যাঁ ওটা আমি নাহলে গিয়ে গিয়ে বলে দিতে হবে যে যারা শ্রেণী শিক্ষিকা বা শিক্ষক যারা আছেন হ্যাঁ সে তো একটু আধটু আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে কিন্তু তাও একবার বলে দিতে হবে সবাইকে হ্যাঁ নাচ গানও তো কিছু করতে হবে যেমন তোমার নজরুল গীতি তারপর রবীন্দ্রসঙ্গীত এরকম তারপর বিদ্রোহী বিদ্রোহীদের নিয়ে কিছু কবিতা বা গান করলে একটু ভালো হয় তাও বাচ্চাদেরকে একবার জানিয়ে রাখবো যে তারা যদি কেউ কিছু করতে চায় তো তারা বলবে হ্যাঁ সেটা অবশ্যই ভালোই হবে হ্যাঁ তাহলে ওদেরকে একবার যদি বলে দিতাম যে কে কে করবে কি নাটক করবে ওরা তো বাচ্চা ওরা তো ওতোটা কিছু জানে না আমাদেরকেই আলোচনা করতে হবে প্রথমে ওইগুলো হ্যাঁ ঠিক আছে আর কিছু

আচ্ছা আমি তাহলে বলে দেবো বাচ্চাদেরকে যে জানিয়ে দেবো একটু ওই দিকটা আমি সামলে নেব আর তুমি ওই খাবারের ব্যাপারটা একটু দেখে নিও ফুলের ব্যাপারটা একটু দেখে নিও হ্যাঁ তাহলে পরের দিন স্কুলে যেয়ে দেখা হচ্ছে ঠিক হ্যাঁ রাখলাম